ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে কোরান এই কোরান আমাকে পড়তে এক মাস টাইম লাগে কারণ এই কোরানে তিরিশটি পারা আছে এক একটি পারাতে চোদ্দো করে পৃষ্ঠা আছে এবং সেই চোদ্দো করে পৃষ্ঠা আছে সেই চোদ্দো পৃষ্ঠা পড়তে আমাকে দিনে এক ঘন্টা টাইম লাগে কোনো কোনো দিন এক ঘন্টা পড়ি কোনো কোনো দিন আবার তিরিশ মিনিটও পড়ি সেই দিন হয়তো এক প্যারা পড়তে পারি না সাত পাতা পড়ি সেই সাত পারা পড়ে কোনো দিনও উঠে যাই কোনো দিন আবার ডের পারা পড়ি মানে চোদ্দো পৃষ্ঠায় এক পারা ডের পারা পড়ি মানে চোদ্দো আর চোদ্দো আর সাতে একুশ পৃষ্ঠা পড়ি এভাবেই আমি ম্যাক্সিম্যাম কোরান শরিফ থেকে এক মাসে শেষ করতে পারি আবার যদি আমি ভাবি যে এক মাসে শেষ করবো না তার আগে শেষ করবো তাহলে আমাকে দিনে আঠাশ পাতা করে পড়তে হবে মানে দু ঘন্টা করে টাইম লাগবে আবার কোনো কোনো বার কাজের

কারণ পড়তে তো টাইম লাগে আবার হয়তো কোনো কাজ শরীর খারাপ এসব কারণে আমি অত টাইম দিতে পারি না তখন পড়া হয় না কিন্তু ম্যাক্সিম্যাম কোরানটাকে যদি আমি প্রত্যেক দিন এক ঘন্টা করে পড়ি তাহলে আমাকে তিরিশ দিন টাইম লাগবে তিরিশ দিনের মধ্যে এক পারা করে পড়তে হবে এক ঘন্টা করে টাইম লাগবে আমাকে পড়তে খুব আমাকে ভালো লাগে এবং প্রত্যেক দিনই পড়ি তো যদি প্রত্যেকদিন না পড়তে পারি তাহলে কোনো দিন পড়ি না কোনো দিন পড়ি এরকম করে পড়ি ম্যাক্সিম্যাম এক মাসেই আমার কোরান শেষ হয়ে যায় এভাবেই আমরা পড়ি